দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রধান শিল্প এবং অর্থনীতির চালক হলো কৃষি আর তার মদ্যে কৃষিকাজের মধ্যে হলো ধান আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার অনেক বিখ্যাত একটা কৃষি শিল্প আর তার মধ্যে হলো আপনার যে কারখানার যে শিল্পগুলো আর যে সংস্থাগুলো আছে তার মধ্যে হলো মৎস্য চাষ শিল্প আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে বড়ো শিল্প আর দক্ষিণ চব্বিশ পরগনায় আমি চাই যেন আরও কৃষিকাজ উন্নত হয় আরও যেন বড়ো বড়ো শিল্প হয়